আমি এখনও পর্যন্ত কোনো গল্প বই বা কোনো কবিতা আমি নিজে থেকে লিখি নি কিন্তু অনেক লেখক রয়েছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় এদেরকে দেখে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি এদের কবিতা পড়ে গল্প পড়ে আমি নিজেকে গর্ববোধ মনে করি এরা যে যে সমস্ত গল্প বই বা কবিতাগুলি লিখেছেন সেগুলি আমি নিজে পড়ি পড়ে পড়ে নিজেকে অনুপ্রাণিত করি এবং সেখান থেকে আমি নিজে লিখতে শুরু করি সেই কবিতার মধ্যে দিয়েই আমি নিজে বুঝতে শুরু করি যে কীভাবে গল্পটা লেখা যাবে যেমন সুকুমার রায়ের সৎপাত্র যে কবিতাটি সেই কবিতাটি আমাকে খুব ভালোভাবেও উত্তীণ্ণ করেছে এই কবিতাটি আমি নিজে থেকেও লিখতে খুব পছন্দ করি আর এটা আমি খুব নিজেও খুব লিখেছি এবং বলতেও খুব পছন্দ করি এই সৎপাত্র কবিতাটি আমাকে খুব অনুপ্রাণিত করেছেন আর আমি সাধারণত বাংলা ভাষাতে কবিতা লিখতে পছন্দ করি কারণ আমরা বাঙালি আর আমাদের কাছে বাংলা ভাষাটাই সব থেকে গর্বের বিষয় আর বাংলা ভাষা ছাড়া আমাদের কাছে অন্যান্য ভাষাও খুব প্রিয় কিন্তু বাংলা ভাষাটাই আমরা বাঙালির জন্যই বাংলা ভাষাটাই আমাদের সবার কাছে খুব প্রিয় এবং গর্বিত আর রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুকুমার রায় তারা যেরকম বাংলা ভাষাতেই কবিতা লিখেছেন তেমন আমিও বাংলা ভাষাকেই প্রাধান্য দিয়েছি কবিতা লেখার পেছনে